আমার বাড়ি চন্দ্রকোণা টাউনে আমি এখান থেকে মেদিনীপুর যেতে চাই আমাদের পরিবারের সংখ্যা চারজন লোকের সংখ্যা চারজন তার জন্যে একটা ছোট আমি মা ক্যাব করতে চাই তো যে দাদার ক্যাব আছে তার কাছকে গেলাম যেয়ে জিজ্ঞাসা করলাম যে চারজন যাবো মেদিনীপুর ঘুরতে তার জন্য কত টাকা নেবে সে দাদা সব ভাবনা চিন্তা করে বললেন চন্দ্রকোণা টাউন থেকে মেদিনীপুর যেতে আমি হাজার টাকা নেবো তখন হাজার টাকা যখন বললো আমি বললাম তালে বড়ো গাড়ি করতে কত টাকা নেবে তখন দাদা বললো আমি এখন টা টাউন থেকে মেদনীপুর যেতে দেড় হাজার টাকা নেবো আমি ভেবে দেখলাম যে আমাদের বাড়ির লোকর সংখ্যা তো অল্প চারজন তাহলে বেকার অত বড়ো গাড়ি করে তো লাভ নেই তার জন্য আমি ছোট ক্যাবই করলাম এবং দাদাকে বুক করে দিলাম দাদাও রাজি হয়ে গেলো মেদিনীপুর যেতে হাজার টাকায় ক্যাব বুক করলাম